আমি গত এক ঘন্টা যাবত ঝাড়গ্রাম বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি যাত্রী প্রতীক্ষালয়ে আমার বুক করা ক্যাবের নাম্বার হলো ডবলু বি টু ওয়ান ফোর টু টু জিরো এই নাম্বারে ড্রাইভার তুমি যেখানেই থাকো অতি সত্বর ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডে পৌঁছে যাও দীর্ঘ বেশ কিছুক্ষণ তোমাকে ফোনে চেষ্টা করা হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না যেহেতু আমার বেশ কিছু দরকারি ও জরুরি কাজ রয়েছে তাই তুমি যতো তাড়াতাড়ি সম্ভব এখানে এসে পৌঁছোও নাহলে আমরা ওখানে যেতে বিলম্ব করবো এবং আমার অনেক সময়ের নষ্ট হবে